হ্যালো আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো কারিগর বলছি কিন্তু সোনার নেকলেস আপনি বানাতে চান তাই তো দেখুন আমাদের তো এখানে আপনি যেমন বলবেন হলমার্ক বা যেমন সোনার গহনা অনুসারে কিন্তু আমাদের দাম আছে এখন যে এখন যেটা আজকে কী বা কালকে রেটে যেটা সোনার দাম থাকবে সেই রেটে কিন্তু আপনাদের কিন্তু জিনিস বানানো হবে তো হ্যাঁ মজুরি ধরুন না একটা গহনার পিছনে কিন্তু আমাদের মজুরি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট থাকে ঠিক আছে এবার সেই অনুসারে কিন্তু আমাদের না না দেখুন দেখুন জিনিসপত্রের যা দাম বেড়েছে আপনারা হয়তো জানেন না আমরা তো কারিগর আমাদের কাছে তো বিভিন্ন ধরনের মেশিন আছে এবং কাঁচা মালটা আমাদের কাছে আছে সেটাকে আমরা পিটিয়ে বানিয়ে মেশিনের সাহায্যে বানিয়ে হাতে করে বানিয়ে আমরা সেটা কিন্তু তৈরি করি তো সেক্ষেত্রে আপনি ভাবতে পারবেন না যে হারে মেশিনগুলোনের দাম বেড়েছে বা কাঁচা মালের দাম বেড়েছে আমরা কিন্তু ঠিক মজুরিই নিচ্ছি আপনাদের কাছে হয়তো মজুরিটা বেশি লাগছে কিন্তু ওটা ঠিকই আছে আপনারা দেখে নেবেন আরও পাঁচটা কারিগরের কাছে জেনে নেবেন একটু ফোন করে না না একবারেই দশ পার্সেন্ট কমানোটা অসম্ভব ব্যাপার এটা তো কোনো তামা বা যদি কোনো রুপা হতো সেটা সেক্ষেত্রে কিন্তু মেনে নেওয়া যায় কিন্তু আপনি যেহেতু সোনার বলছেন সেহেতু কিন্তু এতো দশ পার্সেন্ট কমানো যাবে না হয়তো আপনি যদি মুখের খাতিরে বলেন কারণ আপনি তো রোজেরই কে কাস্টমার আমাদেরই দোকানের তো সেক্ষেত্রে আমি কিন্তু টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট কিন্তু আমি কমাতে পারবো এর বেশি কিন্তু আমি পারবো না হ্যাঁ হ্যাঁ আপনারা চিন্তা ভাবনা করুন দরকার হলে অন্য আরও কারিগর আছে অন্য আরও ইয়ে আছে আপনারা ফোন করে সেখানে যাচাই করে নিন বা আমাদের এখানে ছাড়া সুলভ মূল্যে কিন্তু আপনি আর অন্য কোথাও পাবেন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জেনে অবশ্যই আমাকে আপনি ফোন করবেন ঠিক আছে রাখছি হ্যাঁ